আমার মেয়ে যদি পড়াশোনা করতে চায় আমি ওকে করাতে চাইবো কারণ আমার ইচ্ছা আছে ও যতোটা পড়তে চায় ততটা পড়ুক কিন্তু আমার ইচ্ছে আছে ওকে কম সে কম মানে গ্যাজুয়েশন কমপ্লিট করানোর কারণ আমার খুবই ইচ্ছা আমি তো অত দূর যাইনি মানে আমি চাই আমার নিজের মেয়ে যেন আরও এগিয়ে যাক কারণ এখনকার ক্ষেত্রে ছেলে মেয়ে সবকে একই সমানে দেখানো হচ্ছে সবাই চায় নিজের পায়ে দাঁড়ানে মানে নিজের পায়ের ওপরে নিজের কোনো একটা হাতের কাছ শেখানো মানে আমি চাই যে আমার মেয়ে যেন নিজের পায়ে দাঁড়িয়ে কোনো একটা করতে পারুক মানে কারোর থ্রুতে সে যেন না থাকুক নিজে পড়াশুনা করে এগিয়ে চলে নিজেই ইনকাম করতে পারুক এটাই বলতে চাই ব্যস